আমার মনে হয় ভারতের শিল্পীদের যথেষ্ট গুরুত্ব ও সুযোগ দেওয়া হয় না কারণ কিছুটা তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপারে আবার কিছুটা সামাজিক ব্যাপারেও হতে পারে যেমন ব্যক্তিগত কারণ হলো অর্থনৈতিক দুর্বলতা বা উপযুক্ত বা সুন্দর সুন্দর যে জিনিসপত্র শিল্পীদের প্রয়োজন সঙ্গীতের ক্ষেত্রে বা অন্য শিল অন্য জগতে সেই সব সুযোগ সুবিধা ওরা পায় না তাদের অর্থের অভাবে তারা তাদের উপযুক্ত জিনিস কিনতে পারে না আবার সামাজিক কারণেও সবাই চায় সমাজে বাইরের শিল্পীদেরকে নিয়ে এসে সুযোগ দেওয়ার সেই কারণে ভারতীয় শিল্পীদের সুযোগ থেকে বঞ্চিত করা হয় তাই আমার মনে হয় ভারতীয় শিল্পীদের গুরুত্ব ও সুযোগ সঠিকভাবে দেওয়া হয় না